হ্যাঁ আমাদের এখানে আমাদের এখানে পার্ক আছে পর্যটনরা আসলে এখানে পার্কই ঘুরতে পারবে আর আমাদের এলাকায় পার্কই আছে আর পার্ক আছে আর ওখানে মেলা বাসে একটা মানে জায়গা আছে সেই জায়গায় মানে ঘুরতে গেলে পর্যটনদের খুব ভালো লাগবে তারা দেখতেও পারবে এসব মানে পার্কটা খুব মানে সাজানো ভালো করে আর দেখতে পারবে সবাই ভালো করে